হ্যালো হ্যাঁ বলছি যে আমি একটা স্মার্টওয়াচ অর্ডার করেছিলাম সেটার দাম ছিলো দু হাজার দুশো চল্লিশ টাকা আমি ফায়ার বোল্টের স্মার্ট ওয়াচ অর্ডার করেছিলাম হ্যাঁ ওটার আমি অনলাইন পেমেন্ট করে দিয়েছি কিন্তু এখন আমি সেটা বাতিল করতে চাইছি কারণ আমি সেম ব্র্যান্ডের জিনিস অনেক কমে দেখতে পেয়েছি অন্য ওয়েবসাইটে তাই আমি এই অর্ডারটা ক্যানসেল করতে চাইছি প্লিস তাড়াতাড়ি আমার টাকাটা রিফান্ড করে দিন